তো সত্যি কথা বলতে কি গান আমার প্রাণ গানকে আমি খুবই ভালোবাসি গান গাইতে ভীষণ ভালোবাসি গান শুনতে ভীষণ ভালোবাসি তো গান আমি প্রত্যেকদিনই চর্চার মধ্যে রাখি তো গান আমি যখন স্টেজে উঠি বা আগেও বহুবার আমি স্টেজ পারফর্ম করেছি তো স্টেজে আমার সাথে আমার সঙ্গে লেডিস বা জেন্টস অনেকের সাথেই আমি পারফর্মেন্স করেছি এবং ব্যাণ্ডের সাথে আমি যেভাবে গান গাই প্রথমে আমি গানটাকে প্র্যাকটিস করে নিই অনুশীলন করি তাদের সুর প্রথমে স্কেল আমি নির্ধারণ করি যে আমার স্কেল সি স্কেল বা এফ শার্প যে কোনও স্কেলেই আমি গান করতে পারি আর পছন্দও করি বিভিন্ন গানের রিদ্ম আলাদা বিভিন্ন গানের তাল আলাদা তো সেই হিসাবে আমি তাদেরকে আগে থেকে বলে দিই যে এটা আমার স্কেল তো এই সেই স্কেল অনুসারে যে আমার সাথে গায় সহযোগী করে সহযোগিতা ওঠ করে আর কি স্টেজে তো তার তাকেও বলে দিই তার স্কেলটাকেও দেখে নিই দেখে নিয়ে এইভাবে একটা মেলবন্ধন তৈরি করি আর যে তাল জেনারেলি যে আমার অর্কেস্ট্রার পিয়ানো বাজাচ্ছে বা যে গিটারিস্ট তাকে তো জেনারেলি তাকেই আমি ফলো করি আর যেখানে আমি শিখেছি গান তাদের কাছ থেকেও আমি এই ব্যাপারগুলোকে আরও ভালো করে শিখতে চাইছি ভবিষ্যতে আরও নতুন স্টেজে নতুনভাবে নতুন গানকে কীভাবে পরিবেশন করবো তার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি তো জেনারেলি গান তো আমার একটা খুব মনের জায়গা করে নিয়েছে এবং আমি চাই গান গেয়ে আরও আমার যারা শ্রোতা আছে যারা রেগুলার শ্রোতা আছে বা যারা স্টেজের নিচে রয়েছে তাদেরকে আনন্দ দেওয়াটাই আমার মনে হয় গান গাওয়ার প্রধান উদ্দেশ্য হওয়া উচিত তো সেই উদ্দেশ্যে স্টেজে যখন আমি থাকি তো আমি স্কেলকে নির্ধারণ করে নিই আর তালটাকে একটু কানে শুনে নিই যে কি তালে গানটা কীভাবে করলে আরও বেশি গানটাকে মধুর শোনাবে এই উদ্দেশ্যেই আমি গানটা জেনারেলি করি তো এইভাবেই গান গাওয়ার সময় ব্যাণ্ড বা সঙ্গীর সাথে এইভাবেই আমি সহযোগিতা করি আর যদি গান গাইতে গাইতে কখনও কখনও এমনও হয়েছে গান গাইতে গাইতে তাল হারিয়ে ফেলেছি বা স্কেল থেকে বেরিয়ে গিয়েছি তো একটুখানি দাঁড়িয়ে গিয়ে তাদের সাথে বললাম ইশারার মাধ্যমে তো তারা আবার আমাকে পুনরায় সেই সুরটা দিল তো সেই নোটটা ধরে আবার আমি গান শুরু করে দিলাম এইভাবেই আমি সহযোগিতা করি আর নিজে গান গাই এবং অন্যদেরকে গাইতে সাহায্য করি আর শ্রোতাদের আনন্দ দিয়ে এসেছি আর ভবিষ্যতেও আমি এভাবেই চালিয়ে যাবো আমার এই গানের শিল্পকলা তো এইটুকু বলেই আমি শেষ করতে চাইছি